ধর্মীয় উৎসব বলতে আমাদের অঞ্চলে ধর্মীয় উৎসব বলতে কী বলুন তো যেমন এই হিন্দুদের পুজো হলো দুর্গাপূজা দুর্গাপূজার চার দিন পুজো হয়েছে ওরা উৎসব পালন করেছে ভালোভাবে মানে ঈদের সময় কেনাকাটা মানে পুজোর সময় কেনাকাটা করেছে কাপড় চোপড় মানে আজাক রকম কালাক রকম কাপড় পরেছে সেগুলোও মানে কেনাকাটা করেছে করে উৎসব পালন করেছে আমরা মুসলমান যেহেতু আমাদের অঞ্চলে কী উৎসব পালন হবে উৎসব বলতে আমাদের ঈদ পালন হয় ঈদ পালন হলে ঈদের সময় আমরা যেহেতু রোজা নামাজ করি মানে রোজা নামাজ করতে থাকি আর ঈদের সময় ঈদ করি যেমন যাদের একটু পয়সা পয়সা বেশি থাকে তারা হওয়াজে যায় বা কী বলি মাজারে ওই হজ বলতে মাঝে যারা হজে যায় যারা হ আজমের শরীফে যায় ফুরফুরায় যায় যাতে পয়সা আছে যাদের পয়সা না তারা যেতে পারে না এইভাবে আমাদের হচ্ছে গিয়ে মুসলমান আমরা এইভাবে উৎসব পালন করি বকরা ঈদ রোজার ঈদ বা হজ বা আজমের শরীফ ফুরফুরা শরীফ এগুলো আমরা খুব ভালোবাসি রোজা নামাজ পড়তেও ভালোবাসি হিন্দুরা হচ্ছে গিয়ে কিভাবে ওরা উৎসব পালন করে ওদের ঠাকুর নিয়ে ওরা উৎসব